স্বনির্ভর গোষ্ঠী হল এমন একটি দল বা গ্রুপ যেখানে অনেকগুলি মহিলা মিলে একটি গোষ্ঠী তৈরি করেন তারা কিছুদিন অন্তর অন্তর নির্দিষ্ট পরিমাণ সম পরিমাণ সকলেই টাকা প্রদান করে থাকেন সেই টাকাটি একটি নির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্টে তারা টাকাটি জমা করেন এবং কিছু বছর এইভাবে কাজটি চলার পরে সরকার থেকে তাদেরকেও কিছু অর্থ প্রদান করে থাকে এটি হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের কর্মসংস্থানের জন্য এখানে অনেকগুলি ভালো সুযোগ রয়েছে মহিলা তাদের কর্মসংস্থানের জন্য এরকম বিভিন্ন ধরনের স্বনির্ভর গোষ্ঠী চালান এ স্বনির্ভর গোষ্ঠীর থেকে অনেক কাজেই যুক্ত হওয়া যায় যেমন অনেক মহিলারা মেলাতে যুক্ত হতে পারেন বিভিন্ন কুটির শিল্পে যুক্ত হতে পারেন তাছাড়া তারা বিভিন্ন ধরনের যে সমস্ত কাজগুলি হয়ে থাকে যেমন একশো দিনের কাজ বা আইসিডিএস বা প্রাক প্রাথমিক বিদ্যালয়ে রান্নার কাজ সেখানে তারা যুক্ত হতে পারেন এই কাজগুলি করার জন্য ভালো সুযোগ রয়েছে আমাদের এখানে